হ্যাঁ একটা লম্বা বাইকিং ট্রিট বা ট্যুরের জন্য আমি বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে থাকি কারণ বাইক ট্যুর অবশ্যই আমার নিজের জীবনের একটা ভীষণ ভালো অঙ্গ আমি নিই এবং লং ড্রাইভ থেকে শুরু করে শর্ট ড্রাইভ আমি বাইকে প্রচুর করতে ভালোবাসি এবং মানে যেমন গাড়িতেও যেতে ভালোবাসি তেমন বাইকে নিজে চালিয়ে যেতে ভালোবাসি নিজে যেতে একা যেতে ভালোবাসি এবং বন্ধুদের সাথে যেতেও ভালোবাসি সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা গ্রহণ করতে হবে কারণ এখন এখনকার যুগে পথ দুর্ঘটনা প্রচুর পরিমাণে বেড়ে চলেছে সেই পথ দুর্ঘটনা যাতে সেইভাবে না বাড়ে এবং নিজেদের জীবন যাতে ঝুঁকিপূর্ণ অবস্থায় না থাকে তার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন বাইক নিয়ে বেরোনোর সময় সবার প্রথমে যেটা একদম মাস্ট সেটা হচ্ছে হেলমেট ব্যবহার করা যাতে পথ দুর্ঘটনা যদি হতে হয় তাহলে মাথায় যেন আমাদের কোনো রকম কোনো আঘাত না লাগে অন্তত আমরা সেখান থেকে যেন মৃত্যুবরণটা না করি তাছাড়াও বিভিন্ন ধরনের ল্যা জ্যাকেট রয়েছে সে সমস্ত জ্যাকেটগুলো ব্যবহার করা উচিত লং ড্রাইভের জন্য এবং শর্ট ড্রাইভ থেকে শুরু করে সমস্ত জায়গায় হেলমেটটা একদম বাধ্যতামূলক হওয়া উচিত এছাড়াও তোমার বিভিন্ন ধরনের বুট ভারী বুট ব্যবহার করা হো করা হয় যাতে আমাদের পথে কোনো রকম কোনো দুর্ঘটনা হলে সেটা ন্ সেখানে যেন কোনো রকম কোনো মানে সেই পায়ে যাতে আমাদের কোনো রকম কোনো আঘাত না লাগে তার জন্য এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয় আর এই ক করা উচিত এবং এই ধরনের জিনিসগুলো ব্যবহার করলে আমরা সেফলি যেমন যেতে পারব সেফলি তেমন আসতেও পারব তাছাড়াও কানে হচ্ছে মানে চলাকালীন মানে বাইক চলাকালীন ফোন ব্যবহার করা সেরকমভাবে উচিত নয় কোন ঠো কোথাও একটা দাঁড়িয়ে কোনো যদি ইমা আর্জেন্ট কল আসে সেখানে দাঁড়িয়েই যাতে আমরা ফোন রিসিভ করে সেই ফোনে কথা বলতে পারি কারণ প্ না হলে আমরা যেরকম পথ দুর্ঘটনায় সম্মুখীন হতে পারি আমাদের আশেপাশের যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরও প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে তার জন্য লম্বা ট্যুর বাইকিং ট্রিট বা ট্যুরের জন্য অবশ্যই আমাদের এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করলে আমাদের আমার জীবনকে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে বাঁচাতে পারি